ন্যাচারালি বাঙালি হিসাবে ভাত আমাদের প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম তো সেখানে ভাতের সহযোগী হিসাবে যে বিভিন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয় সেখানে যদি কোনো কিছু কমই পড়ে গেল কি আমার এখানে চালও নেই ডাল নেই ফলে খুব কম কম যদি থাকে তাহলে আমি এক কাজ করব ডাল চাল আলু বা আদার্স যে সবজিগুলো রয়েছে সব কটাকে একসঙ্গে নিয়ে গিয়ে আমি একটা খিচুড়ি আইটেম বানিয়ে নেবো কারণ তাতে কোনো কিছু ক্ষমতার খুব একটা প্রকাশ পাচ্ছে না অথচ একটা পুষ্টিকর এবং সুস্বাদু খাবার আমি বানিয়ে নিতে পারলাম